টেক্সট এই অ্যাপটা আমি ব্যবহার করেছিলাম আমার কাজের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করে আমার কোনো উপকারে আসে নি তার জন্যে এই অ্যাপস টি আমি আর ব্যবহার করতে চাই না